লেখার সময়ে অনুপ্রাণিত এবং মনোযোগী থাকার জন্য আমি বিভিন্ন পদক্ষেপ অনুসরণ করি তার মধ্যে অন্যতম যখন আমি লেখালেখি করি তখন শুধুমাত্র একাকিত্ব থাকতে বেশি পছন্দ করি যা তাতে আমার মনোযোগী হয়ে উঠি তাছাড়া মনোযোগতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকে মন বিচলিত হয় না তাছাড়া আমি প্রতিনিয়ত ডায়রি বা জার্নাল লিখি সেক্ষেত্রে বিভিন্ন কথা বা বিভিন্ন ক্রিটিসিজম বা সমালোচনা কোনো লেখার মধ্যে দিয়ে সেগুলো আমি সাধারণত করে থাকি আমি সাধারণত বাংলাতে বেশি লেখালেখি করি তাছাড়াও ইংলিশ ভাষা একটু আধটু ব্যবহার করে থাকি